আমার পরিবারে পাঁচজন সদস্য আছে আমি মা বাবা কাকু আর জেঠু জেঠু আমাদের পরিবারের কর্তা একসময় শিক্ষক ছিলেন আমার বাবা একজন ব্যবসায়ী আর কাকু দোকানদার মা বাড়ির গৃহিণী আর আমি তো একজন ছাত্র আমার জীবনে বন্ধু অনেক আছে কিন্তু প্রিয় বন্ধু সেরকম কেউ নেই পাড়া স্কুল কলেজ সব জায়গায় বন্ধুদের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে